হ্যালো হ্যাঁ নাচের ম্যাডাম

আচ্ছা টাইমটা বলতে আমি রবিবার শেখাই দুটোর থেকে হ্যাঁ তো দুটোর থেকে শেখাই দুটো দুটোর থেকে পাঁচটা পর্যন্ত তিনটে ব্যাচ করি ছোটোদের আর বড়দের বড়দের বলতে একটা মাঝারি আর তারপরে আর একটু বড় আর ছোটোদের ব্যাচটা করাই দুটোর থেকে তো আপনাকে দুটোর থেকে করাই কিন্তু আড়াইটার সময় শুরু হয় আপনি যদি এখানে সামনাসামনি যদি থাকেন তাহলে আড়াইটাতে এলেও কোনো অসুবিধা নেই আর আমরা হচ্ছে রবি হুম আমি হচ্ছে ভরতনাট্যম শেখাই তারপরে ওই ওয়েস্টার্ন ওইটা শেখাই আর তাছাড়া রবীন্দ্র সংগীত এইসব তো আছেই হ্যাঁ সে কোনো অসুবিধা নেই সে শিখিয়ে শিখিয়ে দেবো হুম এখানে আপনার সামনাসামনি যদি বাড়ি হয় তাহলে আড়াইটার সময় চলে আসবেন আর নইলে মানে দূর থেকে যারা আসে ওই জন্য আমি দুটোয় টাইমটা বলে রেখেছি দুটোতে যাতে আসে মানে দুটোতে এলে আড়াইটায় শুরু করি আর কি আর আপনার যেহেতু সামনে বাড়ি তাহলে আপনার আড়াইটার সময় এলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর হ্যাঁ আমার ফিজটা বলে দিচ্ছি ফিজটা হচ্ছে আমি মাসে তিনশো টাকা করে নিই আর পাঁচশো টাকা হচ্ছে অ্যাডমিশান ফিজ নিই আর তাছাড়া হচ্ছে বছরে একটা করে পরীক্ষা নিই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকমভাবে পরপর ইয়ারের পরীক্ষা নেওয়া হয় সেই ফর্মটা ফিল আপ করার জন্য তখন পাঁচশো টাকা করে দিতে হয় ঠিক আছে আর তাছাড়া কোনো অসুবিধা নেই আর আপনার মেয়ের তো পাঁচ বছর বয়স ঠিক আছে পাঁচ বছর বয়স তো তো পাঁচ তো পাঁচ বছর বয়স মানে হুম হুম

না পাঁচ বছর বয়স মানে ও তো খুব ছোটোই আছে খুব ভালোভাবেই নাচ শিখে যাবে কোনো চিন্তা নেই আর আমি পাঁচটা পর্যন্তই শেখাই আমি একটু দূর থেকে আসি তো আমাকে অনেকটা রাস্তা যেতে হয় গাড়িতে করে যাই তো সেই কারণে একটু তাড়াতাড়ি ওই জন্যে ছুটি দিয়ে দিই পাঁচটার সময় আর তাছাড়াও যদি ছুটি টুটি কোনো নেওয়া হয় সেটা আমি পরে করিয়ে দিই রবিবার ছাড়া হয়তো রবিবারে কোনো আমার সমস্যা হল আমি হয়তো ছুটি নিলাম সেটা আমি অন্য ডেটেও করিয়ে দিই ঠিক আছে তাহলে হচ্ছে আপনি রবিবার চলে আসবেন কোনো সমস্যা নেই আর কিছু জানবেন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামনের মাস থেকে মানে এই সপ্তাহ মানে মাসটা পড়ে যাচ্ছে পরের মাস থেকে শুরু করে দেবো ঠিক আছে হুম হুম রাখছি